আমি মোবাইলে যাবতীয় ঘটনাচক্র পড়ি এবং আমার একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে রেখেছি অ্যাফালস এডুকেশন এবং সেইখানে বিভিন্ন রকমের তথ্য বা ঘটনা আমি কিন্তু দেখতে পাই আমার বাড়িতে টি ভি না থাকার কারণে আমি মোবাইলে যাবতীয় ঘটনা দেখি এছাড়াও আমার একটি নিউজ চ্যানেলের সঙ্গেও যোগাযোগ রয়েছে যেখানে আমাদের যাবতীয় খবর কোনো দুর্ঘটনা বলুন বা রাজনৈতিক বলুন যে কোনো ঘটনা কিন্তু আমি ওই মোবাইল দেখে জানতে পারি আমি মোবাইল দেখতে খুব পছন্দ করি টি ভির থেকেও আমি মোবাইলটা বেশি দেখি কারণ মোবাইলটা ছোটো যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায় এবং যেখান থেকে হোক বসে যে কোনো খবর জানতে পারি সেই কারণে আমি কিন্তু মোবাইলে সঙ্গে সাবস্ক্রাইবার করে রেখেছি বিভিন্ন চ্যানেলকে